চব্বিশ লক্ষ চোদ্দ হাজার পাঁচশত আঠাশ পঁয়ত্রিশ লক্ষ আঠাশ হাজার চারশত ছত্রিশ ছত্রিশ লক্ষ পঁচিশ হাজার নয়শত বত্রিশ চুয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার সাতশত পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ